আমাদের এখানে পশুদের অনেক ধরনের রেস হয় যেমন ঘোড়া দৌড় হয় মুর মোরগ লড়াই হয় আবার হাঁস নিয়ে পুকুরে ছেড়ে দেওয়ার পরে তারপরে সেটাকে দু তিনজন ছেড়ে দেওয়া হয় লোক নিয়ে তারা ধরতে ছেড়ে দেওয়া হয় হাঁস ছেড়ে দিলে সেটাকে ধরার জন্য তাদের হচ্ছে দেয় তার সেখান থেকে তারা যে ধরতে পারবে তার প্রাইজ দেয় আবার আমরা দেখতে যাই পুকুরে ছেড়ে দেয় আবার কারোর চোখ বেঁধে দিয়ে হাঁস ছেড়ে দেয় সেটাও দেখি সেটাও খেলা হয় ঘোড়া দৌড়ের সময় যেরকম সব চারদিকে লোক আসে বড়ো অনেক ঘোড়া আসে ঘোড়ার একজন করে চালায় আর মোরগ লড়াই মোরগ যেগুলো যে মোরগটা আরকি লড়াই করতে করতে মরে যায় পারে না দম হয়ে যায় সে সে মোরগগুলো যে মোরগটা ফাস হয় সে তারা ওরকম প্রাইজ পায় এরকমভাবেই খেলা হয় মোরগ লড়াই সব কিছুই খেলা হয় মানে মানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে মাঠে গোরুরাও লড়াই করছে সেটাও দেখি